হ্যাঁ বলুন হ্যাঁ আপনার কোন শ্রেণীর বই লাগবে কী বই লাগবে সেইটা একটু বললে ভালো হয় নিয়মের এই সমস্যা আগে থাকতনা এখন রিসেন্ট এই সব বই রাখি হচ্ছে ছেলেমেয়েদের জন্যই স্টুডেন্টদের জন্য রাখা হচ্ছে রিসেন্ট আপনি কোন বই নেবেন সেটা বলুন খুঁজে দেখব পাওয়া গেলে আপনাকে জানাব আচ্ছা অবশ্যই পাঠাবেন আছে বইগুলো রিসেন্ট আনা হয়েছে আছে বইগুলো লাইব্রেরিতে আছে হ্যাঁ আপনিও যেমন বলছেন ওরকম অন্যান্য স্যারেরাও বলছে যে এরকম বই রাখলে ভালো হয় স্টুডেন্টরা পড়বে তাদের খুব হেল্প হবে তারাও বলছে